আপনার এলাকায় কি ধরনের খেলাধূলা হয় তো আমাদের এখানে প্রধানত ক্রিকেট ফুটবল হয় এবং তার সাথে পশ্চিমবঙ্গে যেসব খেলা হয় ধরুন গুলি ডাণ্ডা এবং তার সাথে কাবাডি এবং চোর পুলিশ ইত্যাদি খেলা হয়ে থাকে এবার তা অন্য ধরনের খেলাধূলা হয়তো অন্য কোনও রাজ্যে খেলাধূলা হয়ে থাকে না হয়তো আমার যদিও মনে হয় না কারণ এটা ভারতবর্ষ আর ভারতবর্ষে কখনও বিভেদ করা যায় না পশ্চিমবঙ্গে হয়তো মার্বেল খেলা হয় মার্বেল খেলা হয়তো অন্য জায়গায়ও হয়ে থাকতে পারে আমি অতটাও জানি না আমাদের পশ্চিমবঙ্গে বাচ্চাদের মধ্যে মার্বেল খেলা প্রচলিত আছে এবং গুলি ডাণ্ডা এবার এক্কা দোক্কা এবার রুমাল চুরি ইত্যাদি খেলা হয়ে থাকে তো এটাই